থালাবাসন ধোওয়ার জন্য আমাদের বাড়িতে পোথমে থালাবাসনগুলো একটু জল দিয়ে ধুয়ে নেয় তারপরে ভিম বার মাখায় তারপরে আবার জল দিয়ে ধোয় তারপর আবার সেগুলোকে রেখে আবার জল দিয়ে ধোয় এভাবে করে তৈলাক্ত বাসন পরিষ্কার করতে আমরা পূর্বে ছাই ব্যবহার করতাম এখন বিভিন্ন রকমের ভিম বার সাবান টাবান ইত্যাদি ব্যবহার করি